হুম নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য আমাদের টিপস হচ্ছে যে আমরা এই গাছপালা কেটে দিচ্ছি কিংবা ঝড়ের ঝড়ের জন্যই যে গাছপালা ভেঙে যাচ্ছে এগুলো গাছ আমাদের আরও গাছ লাগানোর দরকার কারণ পাখিরা যদি গাছে বাসা না বাঁধতে পারে তাহলে পাখিরা ডিম না পাড়তে পারে তাহলে বাচ্চা না হলে পাখি তাহলে বেশি হবে কী করে তারপর হচ্ছে গিয়ে আমাদের মানুষের মানুষের কথাই বলি মানুষরা মানুষ পাখি ধরে বেচে দিচ্ছে বিক্রি করে টাকা নিচ্ছে তারপর হচ্ছে অনেক পাখি আমাদের এমনি অনেক পাখি লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন হচ্ছে আমাদের মানুষের লোভের জন্যে কেননা মানুষ পাখি ধরে বিক্রি করে বিক্রি করছে আমাদের কী দরকার ভালোভাবে গাছপালা লাগিয়ে গাছে সেই ভাঁড়গুলো বাঁধে ওই ভাঁড়গুলো বেঁধে পাখিদেরকে মানে থাকার সুরক্ষা করার জন্য তা না করে মানুষ পাখি ধরে বিক্রি করে খেয়ে নিচ্ছে তারপর আমাদের ওখানে ভাড় বেঁধে পাখি পাখি হলে আরও অনেক পাখি হলে সেগুলোকে জঙ্গলে ছেড়ে দিতে হবে দিলে অনেক পাখির সংখ্যা বেড়ে যাবে আস্তে আস্তে তো পাখি প্রায় লুপ্তই হয়ে যাচ্ছে এরকম হলে আর মোটেই পাখি দেখা যাবে না তখন হচ্ছে পাখি না দেখা গেলে সকালে যে অনেকের যে পাখির ডাকে ঘুম ভাঙে সেটা আর হবে না ওই জন্যে আমাদের মানুষ যে পাখি ধরে খাঁচা খাঁচার মধ্যে পড়ে রাখে সেগুলোকে আগে দূর করার দরকার সেগুলোকে দূর কর করার জন্যে আমাদেরকে বাড়িতে পাখি না পুষে সেগুলোকে মানে বন জঙ্গলে আর কি ছেড়ে দেওয়া দরকার সেটা করলে আরও অনেক পাখির প্রাণ রক্ষা হবে তো আমাদের কী দরকার ভালোভাবে গাছ লাগিয়ে পাখিদেরকে খেতে দিয়ে তাদেরকে অনেক ভালো করে হচ্ছে কি গাছে বাসা বাঁধার দরকার পাখিরা বাসা না বাঁধলে পারলে ডিম না পাড়তে পারলে তাহলে হচ্ছে গিয়ে বাচ্চা না হলে পাখিদের তাহলে পাখির সংখ্যা বাড়বে কী করে আস্তে আস্তে সে পাখি সব লুপ্তই হয়ে যাচ্ছে তো এরম করলে আর পাখি দেখাই যাবে না মোটে পাখি না দেখা গেলে সকালে অনেকের অনেকেই আছে এরকম পাখির ডাকে সকালে ঘুম ভাঙে পাখিরা কত মজা করে আকাশে উড়ে বেড়ায় ওরকম করলে পাখিদের আমাদের দরকার পাখিরা পাখিরা যেমন আকাশে উড়ে বেড়ায় তাদেরকে উঠতে খাওয়া আমাদেরকে পাখিকে খাঁচায় না বন্দি করা ওটাই আমাদের দরকার না এরকম করলে পাখিরা পাখিরা স্বাধীনভাবে বাঁচতেই পারবে না আমাদের মানুষের মানুষরাই তো লোভের জন্য পাখি ধরে বিক্রি করে খেয়ে নিচ্ছে না অনেকেই পাখি মাংস খাচ্ছে পাখি শিকার করছে এগুলো বন্ধ করা দরকার আর কি